স্ট্যাম্প পয়সা শিলা সংগ্রহের শিক্ষাগত মূল্য অবশ্যই রয়েছে যে কোনো পয়সার নানা ধরনের পয়সার উপরে যে ছবি দেওয়া থাকে সেগুলো আমাদেরকে একটা করে শিক্ষা দেয় যে এটা এটা ওর প্রতীক এই প্রতীক হিসাবে এই চিহ্ন দেওয়া হল সেই কারণে প্রত্যেক মানুষেরই ওই পয়সা দেখলে তার ভারতের প্রতি এবং ইন্ডিয়ার যে অশোক স্তম্ভের ছবি দেওয়া থাকে সেই ছবি দেখতে পাই তাতে আমরা আলাদা আলাদাভাবে শিক্ষা অবশ্যই লাভ করি আর মনে ভাবি যে এটা আমাদের জাতীয়তাবাদ বা আমাদের সংগ্রামের পয়সা এটা দিয়ে নানা ধরনের জিনিস শেখা যায় কত ধরনের ছবি আঁকা যায় পয়সা থেকে গোল রাউন্ড শেপে নানা নানা ধরনের ছবি এবং ওই পয়সা থেকে দিয়ে আমরা নিত্য নতুন সমস্ত জিনিস কিনতে পারি এবং সেটা কিনে নানা ধরনের শিক্ষা গ্রহণ করতে পারি এমন কি ওই পয়সার পরিবর্তে আরও পাঁচটা মানুষের কাছ থেকে বা শিক্ষকের কাছ থেকেও শিক্ষা কেনা যায় সেই কারণেই আমার মনে হয় পয়সাটা খুবই মূল্যবান জিনিস